হ্যাঁ পরিবারে আমার আছে মাত্র চার জন আমাকে নিয়ে চার জন আমি আমার দাদা মা বাবা মা গ্রামেই মানুষ ছোটোবেলার থেকে এবং বাবাও গ্রামে মানুষ এবং তাদের এই এই গ্রামেই বিয়ে হয়েছে এবং আমার বড়দা আমার থেকে বড় হচ্ছে ছ বছরের আগে আমাদের জয়েন্ট পরিবার ছিল কিন্তু এখন সেটা নেই এখন ভেঙে গিয়েছে বলেই মাত্র চার জন বাবারা আগে চার ভাই ছিলেন চার ভাইয়ের চারজনের সংসার এবং সেখানে জেঠিমারা রয়েছেন জেঠিমাদের ছেলেমেয়েরা রয়েছেন তার মধ্যে দুটো জেঠু আমার মারা গিয়েছেন যেটি খুবই দুঃখজনক এবং এগুলোর পরেই সংসারটা আরও ছোটো হয়ে গিয়েছে পরিবারটা আরও ছোটো হয়ে গিয়েছে আর বন্ধু বলতে হ্যাঁ বন্ধুদের সম্পর্কে তো বলাই যায় বন্ধুদের সম্পর্কে আসলে বলতে গেলে না শেষ হয় না বন্ধু আমার একটা প্রিয় বন্ধু রয়েছে এবং প্রিয় বন্ধুর নাম আমি নিচ্ছি না এবং তাকে আমি আমার প্রত্যেকটা সময়ে মানে দুঃখ বলুন আনন্দ বলুন আনন্দও আমরা কিন্তু ভাগ করে নিই আর দুঃখে আমার তাকে বলতে হয় না সে সবসময় আমার পাশে থাকে এবং আমার একটা বন্ধু নয় আমার অনেক বন্ধু আছে আমার ছোটোবেলার থেকেই অনেক বন্ধু ছিল আমি বিশেষভাবে একজনের কথাই বলছি ওই যে বললামই বন্ধুদের কথা একবার শুরু করলে বলতে শুরু করলে আর শেষ করা যাবে না